ডিজিটাল শিল্প সম্পর্কে আমার মতামত যেমন ভালো সেমনি খারাপও যেমন আজকালকার দুনিয়ায় ডিজিটাল শিল্প শিল্প হওয়াতে যেমন অনেক কিছু উন্নতি ঘটে আমরা মানে কোনো ছবির পিছনের অংশটা যেয়ে পাল্টাতে চাইলে পরিবর্তন করতে চাইলে সেটা সহজেই পরিবর্তন করতে পারি সমুদ্রের জায়গায় পাহাড় আনতে পারি পাহাড়ের জায়গায় সমুদ্র আনতে পারি কারোর ছবির প্রকৃতিও চেঞ্জ করতে পারি হাসির জায়গায় কান্নার ছবি দিতে পারি কান্নার জায়গায় হাসির ছবি এমন কি একজনের কি বলবো মানে আমাদের খুব সহজে তাড়াতাড়ি মানে আমরা কোনো কিছু হয়তো চাইছি যেটা আমাদের এখনই দরকার সেরকম কিছু একটা ছবি যেটা আমরা পাচ্ছি না কিন্তু ডিজিটাল শিল্প হওয়াতে সেটি সহজেই মানে একটা ছবির সাথে আরেকজনের ছবিকে একসাথে পেস্ট করেও সেটা সঙ্গে সঙ্গে এনে ব্যবহার আমরা করতে পারি আবার এর খারাপ দিকটাও হল যেমন যে অনেকেই বাজে যারা আছে যারা মানে বাজে মানুষজন আছেন যারা মানুষের বা সমাজের ক্ষতি করতে চান তারা একজনের ছবির মুখে আরেকজনের ছবি দিয়ে তার মুখ পরিবর্তন করে বা তাকে নোংরা কিছু হিসাবে ব্যবহার করে মানুষের ক্ষতিও করে ওঠে তাই ডিজিটাল শিল্প যেমন কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে তার সম্পর্কে কিছু খারাপও কিছু তৈরি করতে পারে সমাজের চোখে তাই ডিজিটাল শিল্প যেমনি ভালো সেমনি তার খারাপেরও প্রভাব স আমাদের সমাজে বর্তমান